বাংলা জনগণ তাদের সাংস্কৃতিক ঐতিহ্য উদযাপন এবং সম্মান করতে এবং তাদের ভাষার প্রতি সম্মান জানাতে বহু অনুষ্ঠান করে থাকে যেমন তার মধ্যে একটি হচ্ছে একুশে ফেব্রুয়ারি যেটি হচ্ছে আন্তর্জাতিক ভাষা দিবস বলে বলা হয় এই দিনে যে সমস্ত মহান ব্যক্তিরা নিজের মাতৃভাষাকে তাদের জাতীয় ভাষা করে দেওয়ার জন্য তাদের যে লড়াই এবং তারা যে প্রাণের বলিদান দিয়েছেন সেই শহিদদের স্মরণ করা হয় এই দিনে বিভিন্ন স্কুল কলেজে কর্মসূচী এরকম করে তারপরে তাদের স্মরণ করার জন্য এবং তাদের প্রতি শ্রদ্ধা জানার জন্য জানানোর জন্য বহু অনুষ্ঠান করা হয় এবং এবং নিজের মাতৃভাষায় কিছু কবিতা বা কিছু আবৃত্তি জানিয়ে এবং ভাষা আন্দোলনের ইতিহাস নিয়ে বহু আলোচনা করা হয় এবং এরই সাথে আসে পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে তাঁরই লেখা কিছু কাব্য বা তার করা কিছু কাজ এইগুলো নিয়ে তাঁকে শ্রদ্ধা জানানো হয় এবং বহু স্কুল কলেজে বিভিন্ন ধরনের সঙ্গীতেরও ব্যবস্থা করা হয় রবীন্দ্রসঙ্গীত গাওয়া হয় তাঁর বানানো সবথেকে বড় কাজ এবং যার জন্য তিনি ওই নোবেল পেয়েছিলেন সেই রবীন্দ্রসঙ্গীত গাওয়া হয় এবং তাঁর জীবনে যে কী কী করেছেন সেটা নিয়ে আলোচনা করা হয় এবং তারই সাথে বাইশে শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকীতে তাঁর করা কাজ তাঁর বহু সাহিত্যিকের বহু সাহিত্যর জন্য তাঁকে স্মরণ করা হয় এবং বহু আবৃত্তি এবং রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে তাঁর স্মৃতি চিরন্তন রাখা হয়